হ্যাঁ নমস্কার কে বলছেন

আচ্ছা বলুন কী আচ্ছা দেখে সামনাসামনি নিয়ে যাবে বলতে এবার আপনার কোন ধরনের ডিজাইন দরকার সেগুলো আমাদেরকে আগে থেকে আপনি কনফার্ম করে রাখলে তবে আমরা সেটা বানিয়ে দিতে পারব আচ্ছা আপনি হ্যাঁ পাঠিয়ে দেবেন আমি দেখে নেব আর তাছাড়াও আপনার ডিজাইনও রাখবেন আরও আমাদের কাছেও কম্পিউটারে দেখে নেবেন যে কোন ডিজাইনগুলো আপনার ভালো লাগছে এইগুলোর মধ্যে থেকে সেরকম করা হবে হ্যাঁ হ্যাঁ সব রকমের জুয়েলারি পাবেন হ্যাঁ সব রকমের জুয়েলারিই পাওয়া যাবে আপনি অর্ডার দিলে আমরা তৈরি করে দেবো সেটা সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কেমন ওজনের নেবেন অবশ্যই আপনি যেটা বলবেন সেটা আমি বানিয়ে দেবো বাস স্ট্যান্ডের সামনে হ্যাঁ লোক দেখিয়ে দেবে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে

হ্যাঁ বৃহস্পতিবারও খোলা থাকে তো হচ্ছে সকাল দশটায় খুলি আর দুপুর একটার সময়কে বন্ধ করে দিই আর তারপর বিকেলবেলা যদি আসেন তো বিকেলবেলা বিকেল ধরুন পাঁচটায় খুলি আর দশটাকে বন্ধ করে দিই আচ্ছা আচ্ছা

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাকে আপনাকে একটা কথা বলে দিতে চাই তো আপনি যদি অর্ডার দিতে চান তো অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে কিছু টাকা অগ্রিম দিতে হবে হুম সেটা আমাদের তো এমনি মানে সাধারণত দেওয়া হয় দশ থেকে পনেরো দিনের মাথায় পনেরো দিনের মাথায় দেওয়া হয় তো আপনি যদি তাড়াতাড়ি করতে বলেন তো সেক্ষেত্রে একটু চার্জ বেশি লাগবে একটু তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া হয়ে যাবে আচ্ছা দশ দিনের মধ্যে দিয়ে দেবো কিন্তু চার্জ একটু বেশি লাগবে লাগবে আচ্ছা কেননা অনেক কর্মচারী দিয়ে কাজ করাতে হবে তো ঠিক আছে বাকি বাকি কথা দোকানে এসে হবে হুম